পশ্চিমবঙ্গে দর্শনার্থীরা অন্বেষণ করতে পারে এমন অনেক কিছু ঐতিহাসিক আকর্ষণীয় স্থান বা জায়গা রয়েছে যেগুলির মধ্যে হলো মায়াপুর নবদ্বীপ দীঘা পুরী পুরীর জগন্নাথ ধাম তাছাড়া বিভিন্ন ঐতি ঐতিহ্যবাহী জায়গা রয়েছে যেমন মুকুটমনিপুর মায়াপুর নবদ্বীপ এবং বাঁকুড়া রয়েছে বিভিন্ন রাজা মহারাজার বাড়ি কোচবিহারের বিভিন্ন মাজে রাজা মহারাজের বাড়ি বিভিন্ন এরকম ঐতিহাসিক জায়গা রয়েছে যেখানে দর্শনার্থীরা অন্বেষণ করতে পারে এবং সেই ল্যান্ডমার্কগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি বিভিন্ন জেলায় যে সমস্ত আছে বাঁকুড়া বিভিন্ন জেলা বীরভূম অযোধ্যা পাহাড় বিভিন্ন জায়গা আছে জেলা আছে যেই জেলার মধ্যে সে সমস্ত দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলিই রয়েছে এবং এই সমস্ত স্থানগুলিতে পশ্চিমবঙ্গের দর্শনার্থীরা অন্বেষণ করতে পারে এবং এই সমস্ত জায়গায় যায় হ্যাঁ দর্শকরা এ দর্শকরা যারা রয়েছে তারা হ্যাঁ স্থানীয় সম্প্রদায় ও অর্থনীতিকে নানানভাবে সমর্থন করে এবং স্থানীয় স্থানীয় সম্প্রদায় যে সমস্ত কিছু রয়েছে যা এবং অর্থনীতিকে যেরকম যেরকমবাবে সমর্থন করে তার নিয়ে দা বিভিন্ন আলোচনা বা বিষয়বস্তু রয়েছে রাজ্যের অন্বেষণের সময় দর্শকরা দর্শকরা নানা রকমভাবে তাদেরকে অর্থনীতিতে সমস্ত সমর্থন করে কোথাও বিভিন্ন জায়গায় ফান্ড বা চ্যারিটির ব্যাপার থাকে যেটায় যেটাতে সবাই টাকা পয়সা নিজের নিজেস্ব ইচ্ছায় বা স্বেচ্ছায় তারা প্রদান করে এবং সেই সমস্ত জায়গার উন্নতির জন্য এবং সে সমস্ত জায়গায় যাতে আরও কিছু উন্নতি করতে পারে সেরকমের জন্য এরমভাবে রাজ্যের এই ল্যান্ডমার্কগুলিতে স্থানীয় সম্প্রদায় এবং অর্থনীতির সমর্থন করতে সাহায্য করে দর্শকরা